পশুপালনের পাশাপাশিও আমরা মাছ চাষ করি হচ্ছে ক হাঁস মুরগি চাষ করি ছাগল পুষি ছাগল পুষলেও ছাগল দুধ দেয় বাচ্চা হয় বাচ্চা বিক্রি করা যায় তার জন্য করে টাকাও হয় ছাগলও বিক্রি করা যায় হাঁস পুষলেও হাঁস ডিম দেয় ডিম দিলেও সেই ডিম থেকে বাচ্চাও হয় বাচ্চা হলে সেই বাচ্চাও বিক্রি করা যায় হাঁসও বিক্রি করা যায় মুরগি পুষলেও ডিম দেয় মুরগিও বিক্রি করা যায় বা কোনো কুটুম আসলে মুরগি জবাই করে দিলেও হ যে কে ও কাজ দেয় যে টাকাটা আর নষ্ট হয় না ফের গরু পুষলে দুধ দেয় গরু সেই দুধও বিক্রি করা যায় ওই জন্য করে পশু পুষি আর ফের তারপরে গরু হচ্ছে যে পায়খানাটা করে সেই পায়খানাটাও জ্বালানি হয় সেই জ্বালানিও আমরা হচ্ছে পুড়ায় ফের হচ্ছে গিয়ে বিক্রিও করি বিক্রি করলে সে টাকা হয় সেই টাকাটা নিয়েও একটা কাজে লাগায় পুকুরে মাছ চাষ করলেও হচ্ছে সেই মাছও ধরে ধরে বিক্রি করি মাছ ফেলতেও টাকা লাগে ফের মাছ মাছ ফের বড়ো হয়ে গেলে সেই মাছ বিক্রি করলেই ও টাকা হয় টাকা করলে ফের নতুন করে পুকুর ছেঁচা হয়ে গেলে ফের মাছ ফেলি সেই টাকা নিয়ে আর সেই টাকা নিয়ে আরও অল্প হতে হতে অনেক হয়ে যায় আর তাছাড়াও অনেক জিনিস চাষ করা যায় ওছাড়াও বাগান টাগান চাষ করি এটা ওটা যে কোনো সবজি অনেক রকমের সবজি গেলে এখন গা সময় পালং শাক কচু ধনে পাতা টমেটো গাছ ঝাল গাছ এটা ওটা গাছ লাগিয়ে ওই সব ফল ওই সব সবজিও বিক্রি করা যায় তারপর আরও হচ্ছে আরও বিভিন্ন জিনিস চাষ করা যায় যে কোনো জিনিস হচ্ছে গিয়ে চাষ করলেই গরুর চা পালন করা যায়